ছোটোবেলায় পড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি যে পরিবারে সম্পর্ক যদি ভালো না থাকে সেই পরিবার ভবিষ্যতে এগিয়ে যাওয়া সম্ভাবনা খুবই কমই থাকে যেহেতু বিশেষত আমরা দেখতে পাই মুঘল সাম্রাজ্য প্রভূতভাবে ভারতবর্ষের ওপর বিস্তার করেছিল কিন্তু তাদের পারিবারিক সম্পর্ক ভালো না থাকায় সেই মুঘল সাম্রাজ্য কিন্তু আজকে আর নেই কারণ এটা পুরোনো কথা প্রচলিত আছে যে ভাইয়ে ভাইয়ের রক্ত যদি পড়ে মাটিতে সেই পরিবারের বংশ আর আগে যায় না এক্ষেত্রেও সেটা দেখা গেছে যে মুঘল সাম্রাজ্য কিন্তু বর্তমানে আর নেই